নগর ভ্রমণের সময় ধরো কাছাকাছি যেমন ধরেন কালিয়াচক থেকে মালদা আসার সময়ে আমি যখন বাইক নিয়ে বেরোই বাড়ি থেকে কিছুটা এগিয়ে আমি দেখি যে একটা লরি এবং লরি অ্যাক্সিডেন্ট হয় এবং সে অ্যাক্সিডেন্ট করে এক স্কুলবাসকে যেখানে অনেক স্টুডেন্টস ছাত্রগুলোর সার তারা প্রাণ হারান অনেকে অনেক ক্ষতি হয় হ্যাঁ কিছুটা দূর এগিয়ে আমি দেখি যে রাস্তা খারাপের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই ক্ষেত্রেও আমি যখন অনেক অন্য রাজ্যেও গেছি তো তাই আমি দেখতে পেয়েছি যে অনেক রাস্তা খারাপ হ্যাঁ আর আমরা অনেক সময়ে ট্রাফিক নিয়ম মেনে চলি না তাই জন্যও অনেক অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে যেমন আপনি ধরো বাইকের যেমন অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো হেলমেট না পরার জন্যও হয় অনেক ওভার স্পিডিংয়ের জন্যও হয় এবং পুজোর সময় এখন এখন তো অনেক ডাকাত ডাকাতি চুরি কমে গেছে আজ থেকে দু তিন বছর আগে সে ছিলো হ্যাঁ তখন পুজোর সময়ে অনেক চুরি ডাকাতি হতো হ্যাঁ রাস্তাঘাটে হতো মাঝরাস্তায় হতো বিশেষ করে ফাঁকা এলাকায় এগুলো হতো হ্যাঁ তো আমাদের হলো যে রাস্তাঘাট প্রথমে ঠিক করা উচিত এবং যার ক্ষেত্রে অনেক দুর্ঘটনা হয়ে থাকে হ্যাঁ তো এই বিষয়ে আমার এটাই বলার ছিলো